হ্যাঁ হ্যালো কে বলছেন স্যার হ্যাঁ স্যার বলছি আমার কিছু আপনার কাছে জানার ছিলো আপনি কি এখন একটু ব্যস্ত আছেন না ফাঁকা ও স্যার আমার কিছু জানার ছিলো আর কি আপনি যদি আমাকে একটু সাহায্য করতেন তাহলে খুব ভালো হতো আর কি আমি বলছি স্যার আমি তো এইচ এস পাস করেছি স্যার এই আমাদের স্কুল থেকে তাহলে পাশ করে এবারে স্যার আমি কিছু বুঝতে পারছি না কি করবো মানে এবারে কোথায় পড়বো না পড়বো কি ব্যাপার কি বিষয় নিয়ে পড়বো এই সব কিছু বুঝতে পারছি না স্যার একটু আমি আপনি যদি আমাকে একটু সাহায্য করতেন বা বুঝিয়ে দিতেন খুবই ভালো হতো আর কি আমার স্যার আমি পেয়েছি চারশো পঁয়ত্রিশ হ্যাঁ হ্যাঁ আর্টস থেকেই পড়েছি স্যার

স্যার

কিন্তু স্যার টাকাটা একটু বেশি হয়ে যাচ্ছে না পাঁচ লাখ মানে কি করে স্যার আমাদের এই ফ্যামেলি

হুম হ্যাঁ হ্যাঁ ও হুম হুম হুম

স্যার তাহলে আরে আমাকে তো আর কেউ বোঝাতে পারছে না ঠিক মতো তাই আমাকে আপনি যদি আমাকে আর এক দুটা কোর্সের ভালো করে বুঝিয়ে দিতেন মানে আরেকটা আর এক দুটো কোর্স নিয়ে ভালো করে বুঝিয়ে দিলে ভালো হতো ও হো

হ্যাঁ স্যার বলছি এই সব বিষয় নিয়ে আমি ঠিক জানতে চাই আরও ভালো করে তাহলে আজ রাতে কি আপনি ফাঁকা তাহলে আপনার বাড়িতে গিয়ে একটু পরামর্শ করতাম আচ্ছা ঠিক আছে রাখছি তাহলে